রান্না শুরু করার আগে আমাকে লক্ষ্য রাখতেই হয় যে কোন পাত্রে রান্না হবে অর্থাৎ কড়াই খুন্তি ইত্যাদি এবং গ্যাস বা জ্বালানি কাঠ উনুন এইগুলোর পরেই আমাকে লক্ষ্য রাখতে হয় যে রান্নার উপকরণ অর্থাৎ সবজি সে সবজি উপযুক্তভাবে বা যেই সবজিটা রান্না হবে তার মতো সাইজ অর্থাৎ আকারের কাটা এবং যেসব মশলা তাতে প্রয়োগ করা হয় সরষের তেল বা সাদা তেল লবণ লঙ্কা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বা গুড়ো লঙ্কা তেজপাতা একটু পাঁচফোড়ন এইগুলো তো আগে রেডি করে নিয়ে তৈরি করে নিয়ে কাছে রেখে তার পরেই রান্নায় নামতে হয় কারণ রান্না শুরু করার পর এইগুলো এনে দেওয়া সম্ভব হয় না অল্প একটু চিনি এইগুলো লাগে